আমি আমার অতিথিদের সাথে ভালো ব্যবহার করারই চেষ্টা করি তবে সেটা তো নিজে থেকে বলতে পারছি না আমি কেমন ব্যবহার করি ভালো কী খারাপ তবে অতিথিরা সবার কাছেই বলে যে আমার ব্যবহার নাকি তাদেরকে খুব ভালোই লাগে এবং শুধু আমার জন্যই আমাদের বাড়িতে আসে আমি তাদেরকে নিয়ে খুব আনন্দে থাকি এবং তারা এলে আমার খুব আনন্দ হয় কেন অতিথি তো বাড়িতে দৈনিক আসে না মাঝে মাঝে আসে তাই অতিথিদের সাথে ব্যবহার যে খারাপ করব তার কোনো জায়গাই নেই আমার মনে হয় না যে অতিথিদের সাথে কেউ খারাপ ব্যবহার করুক এবং তাদের সাথে সম্পর্ক খারাপ থাকুক আমি লোকেদের জন্য অনেক কিছু রান্না করতে চাই যদি তারা কোনো পূজা বা বার ব্রত দেখে আসে তাহলে তাদের জন্য আমি নিরামিষ রান্না করি এবং তারা নিরামিষ রান্না খেয়েও বলে খুব ভালো হয়েছে আমি বাজার থেকে নয় বাড়িতে দুধকে ছানা কাটিয়ে ছানার বড়া তৈরি করে তাকে পটল দিয়ে আলু দিয়ে একটা রসা তৈরি করি সেই জিনিসটি তাদেরকে খেতে খুব ভালো লাগে বলে বাজারের পনিরের থেকে এটা খুব ভালো হয়েছে আর যদি এমনি কোনো অনুষ্ঠানে আসে তাহলে তাদের জন্য মাংস কষাও করি আবার ঝোলও করি এছাড়াও ফ্রায়েড রাইস এবং সাদা ভাত তো আছেই তারা খেয়েও খুব আনন্দ পায় আমি এই ধরনের জিনিস লোকেদের জন্য রান্না করে থাকি